আমাদের এলাকায় বিভিন্ন ধরনের খেলাধুলা বাচ্চারা কিন্তু ছোটো থেকেই খেলে ছোটো বড়ো প্রত্যেকেই খেলাধুলা করতে পছন্দ করে কারণ খেলাধুলা করা একটা শরীরের পক্ষে খুব ভালো খেলাধুলার মধ্যে যেমন কানামাছি রয়েছে খোখো খেলা রয়েছে কাবাডি খেলা রয়েছে ক্রিকেট ফুটবল রয়েছে এছাড়াও লাঠি ডাণ্ডা রয়েছে এছাড়াও গুলি রয়েছে মার্বেল গুলি দিয়ে যে খেলা বাচ্চারা কিছু কিছু বাচ্চারা খেলে বিভিন্ন রকমের খেলা রয়েছে এবং বিকালে অনেকে যোগা বা জিমনাস্টিকের মাধ্যমে খেলাধুলা করে ফুটবল খেলাটা এখানকার বাচ্চারা মানে আমাদের এখানে বাচ্চারা এবং বড়োরা প্রত্যেক দিন বিকালে তারা প্র্যাক্টিস করে এবং খেলে এছাড়াও আমাদের এখানে আরও অন্যান্য ধরনের খেলা রয়েছে যেটা ভলিবল খেলা এবং ব্যাডমিন্টন খেলা এটা ঠিক এখানে শীতকালে বাচ্চাগুলো এবং বড়োগুলো অনেকেই কিন্তু ঠান্ডার জন্য এই খেলাটা খেলে থাকে রাত পর্যন্ত